যখন আমি লিখতে বসি আমি অনেক কিছু মাথায় রেখে লিখতে বসি এমন হয় না কি আমি লিখতে বসলেই কি আমি লিখতে পেরেও যাবো বা আমি লিখে শেষ করে উঠেও যেতে পারি এমন হয় না অনেক সময় এমন হয় কি আমি লিখতে বসলাম হয়তো আমি কিছু না বুঝতে পেরে লাস্ট অবধি এসে কিছু লিখতে পারলাম না যখন আমি লিখতে বসি আগে আমি যেই জিনিসটা নিয়ে লিখছি যেমন যদি আমি এআই নিয়ে লিখি তাহলে কি আমি অনেকটা ওর ব্যাপারে জেনে লিখি কি জিনিসটাতে আছে কি জিনিসটা হচ্ছে কেমনভাবে ওটা অনেক ভিতরের জিনিস আমি জানার চেষ্টা করি যারা কাজ করছে ওই নিয়ে ওদের থেকে কথাবার্তা বলে বা লোকের সঙ্গে জেনে বা সোসাইটিতে দেখে কি জিনিসটা কিভাবে এগোচ্ছে আমি ওইভাবে লেখার চেষ্টা করি আমি নিজের মাথাটাকে অমনিভাবে রাখি কি লেখার সময় আমি ওই জিনিসও খুব বেশী বেশী লিখি যেটা বেশী ওয়েটেজ নেয় বা বেশী যেটা ঠিক অ্যাকিউরেট হচ্ছে ফিগার্স আমাকে লেখার জন্যে অনেকটা ইন্সপায়ার করে আমাদের সোসাইটি বা আমাদের কালচার আমাদের আশেপাশে এতকিছু আছে যেটা দেখে আমি এত ভালো লাগে ওটা আমার লেখার ইচ্ছা করে এআই আজ আজকের দিনে সব জায়গায় আছে আমাদের আশেপাশে আমাদের ফোনে আমাদের আওয়াজ শুনছে তো ওই জিনিসটা কীভাবে এত সুন্দর ইমপ্লিমেন্ট হচ্ছে ওই জিনিসটা আশেপাশে দেখে আমার লিখতে ইচ্ছা করে আর আমাদের কালচার আমরা অনেক তাড়াতাড়ি অ্যাডপ্ট করছি একসময় ছিল লোকে ফোন চালাতে জানত না বা ফোনের ব্যবস্থাও জানত না আজকের দিনে ওই ফোন ছাড়া লোকে টিকতে পারছে না লোকে ফোনে খাবার থেকে নিয়ে সব কিছু আনাচ্ছে তো লোকে কালচারটা এত ইজিলি অ্যাডপ্ট করছে তো ওইটা দেখে আমার লেখার খুব মন করে